ছোটোবেলায় আমাদের স্কুলে থেকে আমাদের চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবে বলেছিলো তাই বলেছিলো যে গার্জদের কাছে বলতে রাজি হয় কী মানে হাতের শই আনতে তাই আমি গিয়ে আমার বাবা মার কাছে বলেছিলাম তা বাবা মাার প্রথম রাজি হচ্ছিল না তারপরে আবার ক কাজ দিলাম রাজি করানোর জন্য কিছুদিন ভাত খায়নি তারপরে বাবা মা রাজি হয়ে গেলো রাজি হয়ে গিয়েছিলো বলেছিলো যে সই নিয়ে যেতে তা আমার বাবা গিয়ে স্কুলে সই করেছিলো আর বলছিলো যে দেখে রাখবে এরকম মানে বাচ্চাদের যেরকম বলে সেরকম বলেছিলো তা বললে তা আমাদের নিয়ে গিয়েছিলো তা আমরা কলকাতার দিকে যা গিয়ে বাসে করে যাচ্ছিলাম তখন তখন দেখেছিলাম মানে দেখছিলাম বাইরে কত বিল্ডিং আছে গাছপালা আছে এইসব সব দেখে দেখে যাচ্ছিলাম প্রা চিড়িয়াখানায় ঢোকার পথে টিকিট কাটতে হয় কেটে তারপর ঢুকতে হতাম ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিলো ফুল গাছ দিয়ে ফুল গাছ অনেক রকমের ফুল গাছ ছিলো তারপর যেমন কী কী দেখেছিলাম অনেক বাঘ সিংহ তারপরে কী বলো অনেক রকমের পাখি উট পাখি এইসব বাঁদর এইসব সব দেখেছিলাম আমরা তা দেখে খুব আনন্দ হয়েছিলো আবার ফটো তুলেছিলাম ফটো তুলেছিলাম তারপর একটা বাঁদরের কলা দিয়েছিলাম তা খেয়েছিল মানে এগুলো করতে খুব মজা লাগেছিলো যা যার সময় সব দেখে দেখে যাচ্ছিলাম তারপর এগুলো দেখে ছবি তুলেছিলাম ছ আর ছবিগুলো আমার কাছে এখনও আছে ত ওগুলো দেখে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমাদের ওই ছবিগুলো দেখে ছোটোবেলার ছবি বা বন্ধুরা মিলে গিয়েছিলাম অনেক আনন্দ করেছিলাম সবাই মিলে তা খুব ভালো লেগেছিলো এখন ওই সব স্মৃতি মনে পড়ে যে ওই সব সব পশু পাখির সাথে ছবি তুলেছিলাম বা আমাদের কলা দিয়েছিলাম এগুলো সব আমাদের মনে পড়ে মানে ভালো লাগে আনন্দ হয় খুব